আমাদের এলাকায় স্বাস্থ্য সেবা কোম কর্মীদের অনেক সময় অনেক সমস্যার ম সম্মুখীন হতে হয় যেহেতু আমাদের স্বাস্থ্য কেন্দ্রটি গ্রামে অবস্থিত তাই অনেক সময় অনেক পরিকাঠামোর কারণের জন্য তাদেরকে পিছিয়ে পড়তে হয় অনেক সময় অনেকে বিপর্যস্ত রুগী আসলে তারা ঠিক ঠিকভাবে সেবা দিতে পারে না কারণ সেখানে ঠিক ঠিক যন্ত্রপাতি নেই এছাড়াও আমাদের গ্রামের পরিবেশে অনেক সময় ঝড় বৃষ্টির কারণে গাছ ভেঙ্গে কারেন চলে গেলে হয়তো দু দিন কারেন্ট আসে না সেই কারণের জন্য হসপিটাল অন্ধকার থাকে তাতেও পরিষেবার অনেকটাই ক্ষতি হয় এছাড়াও কারেন্ট না থাকার জন্য হসপিটালে জলের সমস্যা হয় এই এর এত সমস্যার সম্মুখীন হয়েও আমাদে এখানে এলাকার মানুষবাসীরা শুধুমাত্র ডাক্তারবাবু ভালো থাকার জন্য সবাই হসপিটালে যেতে পছন্দ করে কিন্তু ডাক্তারবাবুরও এটা নিয়ে একটা অনুশোচনা হয় যে ডা সবাই আমাকে ভালোবাসে এই হসপিটালকে ভালোবাসে কিন্তু আমি সঠিক পরিকাঠামো না থাকার জন্য ঠিক ঠিকভাবে এদেরকে চিকিৎসা দিতে পারি না অনেক সময় ডাক্তারবাবু চিকিৎসার জন্য বিপর্যস্ত রুগীদের সঙ্গে অন্য অন্য জায়গায় গিয়ে তাদের চি চিকিৎসা করে থাকেন